আমার এলাকায় কোনো বড় মাঠ নেই অনেক দূরে রয়েছে স্টেডিয়ামটিতে বছরে একবার বড়ো ধরনের ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে সেখানে প্রচুর পরিমাণে লোক দলে দলে ভিড় জমায় টুর্নামেন্টটি দেখার জন্য এবং প্রচুর লোক সেখানে টুর্নামেন্টে অংশগ্রহণও করে সেই মাঠটিতে বছরে ক্রিকেট খেলা ছাড়াও আরও নানান ধরনের সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠান হয়ে থাকে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে ক্রীড়া অনুষ্ঠান এ যেমন নানান ধরনের খেলাধুলা এবং প্রতিযোগিতামূলক খেলাধুলাও হয়ে থাকে তার মধ্যে বিকেলে প্রতি বিকেলে ছেলে এবং মেয়েরাও সেখানে বাচ্চারা খেলাধুলা করে নানান ধরনের খেলাধুলা করে এবং নানান ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলার জন্যে প্র্যাকটিসও করা হয় সেখানে মাঠটি আমাদের গ্রাম থেকে প্রচুর দূরে হয় আমাদের খেলাধুলা করতে একটু অসুবিধা হয়ে থাকে বাকি স্থানীয়রা যেখানে মাঠটি অবস্থিত রয়েছে সেখানে মানুষজন খেলাধুলা করে এবং